হ্যালো ম্যাডাম এটা কি মরিয়ম নার্সিং হোম হ্যাঁ বলছি আমার পাশের বাড়ি একটা বাচ্চা হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছে ওর মানে ওর নাম হচ্ছে প্রিয়া ওর হঠাৎ জ্বর এসেছিল কালকে রাত্রি থেকে তা আমরা সাময়িক একটা ওষুধ দিয়েছি তাতে কমে গিয়েছে কিন্তু সকাল থেকে আবার হাই টেম্পারড হয়ে গিয়েছে সেটা কি করণীয় আপনারা যদি একটু কাইন্ডলি একটু বলে দিন মানে আমরা নিয়ে যাব না আপনি একটুখানি বলে দিন কী করণীয় এই মুহুর্তে কোন ওষুধ আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আর আর আর যদি কিছু মানে কিছু যদি লাগে মানে টাকা পয়সা টাকা পয়সা কি আচ্ছা মানে বাচ্চার আধ আধার কার্ড হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ

হ্যাঁ আমার পাশের বাড়ি হ্যাঁ মোটামুটি গার্জিয়ান তো যাবে আমিও মোটামুটি বলতে পারব কারণ সারারাত আমি ওখানে ছিলাম সেটা আমিও বলতে পারব মানে হ্যাঁ গার্জিয়ানকে তো সঙ্গে আনবই না কথা বলা তো উচিত না হ্যাঁ হ্যাঁ অবশ্যই গার্জিয়ান যাবে আমিও যাব ওষুধ ওষুধপত্র লাগবে হ্যাঁ হ্যাঁ আজকে কি নিয়ে যাব হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আজকেই তাহলে নিয়ে যাচ্ছি কাইন্ডলি আপনার সময়টা একটু বলবেন মানে এই মুহুর্তে এখন কি নিয়ে গেলে খুব ভালো হয় মানে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ